হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবস্থা করবো আপনার কী কী সমস্যা হযেছে আপনি একটু বলুন ও আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য এছাড়া অন্য কোনো সমস্যা নেই তো আমরা এগুলো ব্যবস আমরা এগুলোর ব্যবস্থা করবো ঠিক আছে আচ্ছা করবো আর কম্বলের ব্যবস্থা ট্যবস্থা করবো খাওয়ার জন্য টেবিল দেব

এরম কমপ্লেন তো আসে নি তাহলে আমি দেখছি এছাড়া এছাড়া আর কী আছে আর কী কী আছে আর কোনো সমস্যা আছে হাঁ আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য

কতো দিন হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো আর বলো